আমার এলাকায় একটি রেস্তোরাঁর নাম হল দাদাভাই আমি এই রেস্তোরাঁ থেকে একটি খাবার অর্ডার করেছিলাম আর সেখানে রেস্তোরাঁর খাবার খুব সুস্বাদু এবং এই রেস্তোরাঁতে প্রচুর ভিড় হয় আর অনেক দূরদূরান্ত থেকে অনেক লোক আসে এই রেস্তোরাঁতে আর এখানে আর এই রেস্তোরাঁ বাড়িতেও খাবার ডেলিভারি করা হয় আমি সেই দেখে বাড়িতে গিয়ে আমার মোবাইলে গুগলকে জিজ্ঞাসা করলাম এই দাদাভাই রেস্তোরাঁর ব্যাপারে আর অনেক খোঁজখবরও নিলাম মালিকের ব্যবহার খুব ভালো তাই অনেক লোক আসে এই দাদাভাই রেস্তোরাঁতে আর এখানে অনেক ধরনের খাবারও তৈরি করা হয় যেমন চাউমিন এগরোল ফুচকা এবং কী চাইনিজ খাবারও তৈরি করা হয় তাই অনেক লোক আসে অনেক দূরদূরান্ত থেকে এই খাবার উপভোগ করার জন্য